আমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সব বইই ভাল লাগে আমি গল্পের বই পড়তে ভীষণই ভালোবাসি ফাঁকা টাইমে এবং আমার পছন্দের টিভি শো হচ্ছে রান্নাঘর যখনই রান্নাঘর টিভিতে দেয় আমি আমার একটি রান্নার খাতা নিয়ে বসে পড়ি এবং বিভিন্ন ধরনের রন্ধন প্রণালী আমি খাটাতে নোট করে রাখি এবং পরে সেইগুলো আমার বাড়ির লোককে রেঁধে খাওয়াতে আমি খুব পছন্দ করি আমি আমার সবথেকে বেশি পছন্দের শো হচ্ছে টিভিতে রান্নাঘর দেখা এবং ফাঁকা টাইমে গল্পের বই পড়া